পশ্চিমবঙ্গের ক্রীড়াখাত থেকে খেলাধূলায় ডোপিং বা কর্মক্ষমতাবর্ধক ওষুধ ব্যবহারের সমস্যা কে ভালোভাবেই মোকাবিলা করা হয় যেমন যারা পশ্চিমবঙ্গের হয়ে বাইরে খেলতে যায় তাদের খাওয়াদাওয়ার ভালোভাবেই দেখাশোনা করা হয় যাতে তাদের খেলাধূলাতে কোনও অসুবিধা না হয় তো তাদের সেই সেই জন্য ভালোভাবে খাওয়াদাওয়া দেওয়া হয় তাদের নিয়মিত ও শিক্ষা দেওয়া হয় যে কীভাবে এবং কীভাবে খেলতে হয় কীভাবে সবকিছু ম্যানেজ করে চলতে হয় তো সেইগুলো ক্রীড়াখাত থেকেই সেই ব্যবস্থা করা হয় তারপরে রুটিন চেকাপও তাদের করা হয় যাতে তাদের অসু তারা অসুস্থ না হয়ে পড়ে অথবা প্রশিক্ষণ করার পর তাদের কোনওরকম অসুস্থতা ধরা না পড়ে তার জন্য নানানভাবে তাদেরকে সাহায্য করা হয় টাকাপয়সা দিয়েও তাদেরকে সাহায্য করা হয় পরীক্ষা পরীক্ষা তাদের পরীক্ষা মাধ্যমেও তাদেরকে শিক্ষিত করা হয় যাতে তারা এ নিজেরা কীভাবে মোকাবিলা করতে পারে প্রয়োগ তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এর জন্য তো আমি মনে করি পশ্চিমবঙ্গের ক্রীড়াখাত থেকে খেলাধূলায় তাদেরকে ভালোভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়